আমাদের রান্নাঘরে বিভিন্ন পাত্রের বর্ণনাটি হলো আমরা আধুনিক যুগে গ্যাসে রান্না করি এবং সেই পাত্রগুলি হলো হাঁড়ি কড়া খুন্তি এবং শাক সবজি রাখার জন্য পাত্র নুন লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এবং বিভিন্ন জিনিসে আমাদের রান্নাঘরে ব্যবহৃত হয় তার মধ্যে আমাদের রান্নাঘরে আছে তরকারি রাখার জন্য গামলা যেটাতে আমরা তরকারি রাখি এবং আছে হাতা চা যদি আমরা তরকারিটি সবাইকে প্রদান করি এবং আমাদের রান্নার যে হাঁড়িটা ব্যবহার হতো সেখানে আমরা ভাত চাল দিয়ে ভাত রান্নার কাজে ব্যবহার করি এবং কড়াই আমরা শাক সবজি বটির মাধ্যমে কেটে আমাদের বটি আছে বটির মাধ্যমে শাক সবজি কাটা হয় এবং সেটাও আমাদের গামলার বা ঝুড়ির ঝুড়ির মাধ্যমে জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেটা আমরা রান্নার কাজে ব্যবহার করি আমাদের পাড়ার ভিতরে সেইগুলো ঢেলে দিই এবং শাক সবজিগুলো ঢেলে দেওয়ার পরে তাতে মশলা নুন ঝালের গুঁড়ো হলুদের গুঁড়ো এবং রসুন পেঁয়াজ তেল দিয়ে আমরা সেটাকে ভালো করে ফুটিয়ে নিই প্রথমে তারপরে আমরা খুন্তিটাকে ব্যবহার করি সেটা দিয়ে সবাই মশলা মশলাগুলোকে প্রত্যেকটি শাক সবজিতে যে কাটটা শাক সবজি অংশরগুলোকে সেগুলো লাগিয়ে দিই এবং আম লাগিয়ে দেওয়ার পরে আমরা সেগুলিকে একটি পাত্রে রেখে দিই ত রান্নাটা হয়ে যাওয়ার পরে আমরা দিনে দু তিন রকম তরি তরকারি রান্না করি যেমন মাছ ধরি আমরা মাছ ধরার পরে সে ই মাছটাকে কেটে মাছটাকে বটির মাধ্যমে কেটে সেই মাছটাই নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে সেটা কড়াই দিয়ে ভাজা করে নিই প্রথমে ভাজা করার পরে তারপরে আমরা ওর যে শাক সবজিগুলো কেটেছিলাম সেই শাক সবজিতে ভালো করে কষাই করে তাতে সব রকম মশলা দিয়ে দেওয়ার পরে জল ঢেলে কিছুক্ষন ফুটিয়ে নিই তারপরে আমরা সেই মাছটাকে ওর ভিতরে ভালো করে মিস করে দিয়ে দিই এবং তরি তরকারি রান্নাাক সম্পূর্ণ হওয়ার পরে সেগুলিকে আমরা সেগুলিকে আমরা একটি গামলায় ঢালি এবং ঢেলে আমাদের আছে থাল সেই থালে সবাইকে প্রথমে থাল দিই এবং পট আছে যে আমাদের ওখানটাই বাংলা ভাষায় পট ই বলে পটে আমরা জল দিয়ে সবাইকে জলটা প্রদান করে দিই সবাই গেলাস আছে গেলাসে গেলাসের মাধ্যমে জলগুলোকে সবাই ভাগ করে দিই দেওয়ার পরে সেই থালে আমরা ভাতগুলো সবাইকে ভাগ করে দিই দেওয়ার পরে আমরা তরি তরকারিটা কী করি সেই যে গামলাতে রেখেছিলাম সেই গামলাটাকে নিয়ে আসা হয় আমা নিয়ে আসার পরে আমরা সবাই সেই গামলাটাকে তরি তরকারি তুলে নিই বা কেউ একজন থাকে যেমন আমাদের রাঁধুনি সবাইকে প্রদান করে দেয় সবাইকে রাঁধুনি গামলায় কাটিয়ে কাটিয়ে যে হাতা ব্যবহার করছে হাতা দিয়ে কাটিয়ে সবাইকে দেয় এবং আমাদের খাবার কাজ সম্পূর্ণ হলে সবাই রেখে দিই এক জায়গায় এবং রাঁধুনি এসে সেগুলো গুটিয়ে রাঁধুনি সেগুলো গুটিয়ে একটা নির্দিষ্ট জায়গায় রেখে দেয় এবং সেই থাল বাসনগুলো পরে সাবান দিয়ে ভালো করে মেজে আবার রেখে দেওয়া হয় সেইখানে এবং আমাদের রেখে দেওয়া হয় এবং পরের দিন সেই একই নিয়মে প্রথমে আমরা হাঁড়ি দিয়ে আমরা ভাত বসাই হাঁড়িতে আমরা ভাত বসাই এবং তারপরে সেই ভাতটা সম্পূর্ণ হলে আমাদের জল দিয়ে চাল দিয়ে আমরা চালের মাধ্যমে জল দিই চালের মধ্যে জল দিয়ে আমরা চালটাকে ফুটিয়ে নিই এবং আমাদের গ্যাসে আধুনিক যুগ গ্যাসটাকে আমরা বাড়িয়ে দিই দিয়ে ভাতটাকে ভালো করে ফুটিয়ে তখন আমাদের যে ভাতের ফ্যান ছাড়ি আমাদের ভতে ফ্যান হয় সেই ফান ফ্যানটা আমরা ঝেড়ে ফেলে দিই দেওয়ার পরে সেই ভাতগুলো একটু যখন ঝড় ঝড়ে টাইপের হয়ে যাবে সেই সময় আমরা সেই ভাতটাকে রেখে দিই এবং তারপরে সেই করা আছে করার মধ্যে আমরা কাটা শাক সবজি দিয়ে ভালো করে মিক্স করে নি যে আমাদের নুন আছে নুন ঝালের গুঁড়ো হলুদ এবং কাঁচা লঙ্কা আরও অনেক কিছু দিয়ে আমার ভালো করে মিক্স করে তরিতরকারই এটাকে ভালো করে কসাই করে আমার নিয়ে নি এবং সে আমাদের পরের দিনের আগের দিনের মতো আমরা একইভাবে সবাইকে ওই